আমি ছোটোবেলা থেকেই এটা আঁকা নিয়ে চর্চা করছি তো একটা চিত্র প্রদর্শনীর জন্য আমার কাছে প্রস্তাব আসে ধরুন চিত্র তো চিত্র প্রদর্শনীতে আমি অংশগ্রহণ করি এবং সেখানে সাবজেক্ট দেখলাম বিষয়বস্তু দেখলাম পেন্টিংয়ের উপরে তো পেন্টিং বলতে কোনো পোট্রেট হয়ে থাকে বা ওয়েল পেন্টিং হয়ে থাকে এবার সবাই তো আর ওয়েল পেন্টিং করতে পারে না কারণ ও একটা দামি ব্যাপার আছে তো সেই জন্য আমি করেছিলাম অ্যাক্রেলিক পেন্টিং সেখানে অ্যাক্রেলিক পেন্টিং করে আমি অনেক প্রশংসাও পাই বিশ বিশেষ স্থান অর্জন করতে পারি নি ঠিকই প্রশংসা অনেক পেয়েছি তো তারপরে একটা আমা আমার কাছে পেন্টিংয়ের একটা অর্ডার আসে তো সেইখানে আমি পেন্টিংটা করে তাকে টাইম মতো ডেলিভার করি তো তখন দেখতে পেলাম যে আমার যে চাহিদা ছিলো অর্থের সেটা সে পেন্টিং দেখে সন্তুষ্ট হয়ে পুরোটাই আমাকে দিয়ে দেয় তো তখন থেকে দেখলাম মনে মনে ভাবলাম যে আমি যদি এরকম পেন্টিং করে লোকের কাছ থেকে অর্ডার নিতে পারি তাহলে আমার একটা আর্থিক সাহায্য ওইটা আমাকে করে দিতে পারবে তো তখন থেকেই আমার চিন্তা ভাবনা করলাম বা ভালো লাগলো এই পেন্টিং নিয়েই আমি আমার আঁকার দিক থেকে অনুসরণ কর করবো